আমাদের ধর্ম আমাদের কাছেই বিশেষ এবং আমাদের যে ধর্ম আছে মুসলমান ধর্ম এবং আমার এলাকায় যে যেসব যা মসজিদ আছে মন্দির আছে সবই খুব সুন্দর খুবই দেখতে খুব সুন্দর এবং আমরা সবাই যাই সেইখানে আমরা মসজিদের ধারে আশ আশেপাশে ধারে কাছে যা কিছু হয় আমরা দেখতে যাই এবং বিভিন্ন রকমের মন্দিরের কাছে বিভিন্ন রকমের উৎসব হয় এবার সেগুলো দেখতে যাই খুব আনন্দিতভাবে আমরা উৎসবগুলো পালন করি এবং যেটা আছে সেটা হলো বিভিন্ন রকমের আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে বিভিন্ন রকমের মসজিদ আছে মন্দির আছে যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির আবার কালীঘাটের কালীঘাট মন্দির যেখানে সবাই বিয়ে টিয়ে করতে যায় আর কি আর নাখোদা মসজিদও আছে এইসব আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং আমরা যেটা হিন্দু মুসলিম সবাই যেটাতে যাওয়া যায় আর কি হিন্দুরা যায় মন্দিরে এবং মুসলিমরা যায় মসজিদে আর যেটা আছে বিভিন্ন রকমের বিভিন্ন পর্যটকরা মানে ঘুরতেও আসে আমাদের এখানে এগুলো দেখার জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা এইসব জিনিসগুলো সবারই দেখতে খুব সুন্দর লাগে